খেলাধুলা জীবনে এই জন্যই গুরুত্বপূর্ণ দিন দিন খেলাধুলোটুকু যেন কোথায় হারিয়ে যাচ্ছে এখন মানুষ থেকে বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই এত মোবাইল বা এত কম্পিউটার বা এত ইলেকট্রনিক্স যন্ত্রের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে যে তারা ওই মানে সহজ হাতেকলমে প্র্যাকটিক্যাল খেলা না খেলে তারা ঘরে বসে মোবাইল ইলেকট্রনিক জিনিস চালিয়ে সেই সব খেলা খেলছে তো সেই থেকে তাদের মানসিক চাপও অনেকটা বেড়ে যাচ্ছে অ্যাকচুয়েলি যেটা হয় যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রের কাছে অনেকক্ষণ থাকলে চোখের প্রবলেম মানসিক সমস্যা অনেক ধরনের সমস্যা হয় কিন্তু যদি বাইরে এটা খেলাধুলো করা হয় বাইরে তাহলে কিন্তু এরকম সমস্যা হয় না কিন্তু অনেকে এখন সেই রকম খেলাধুলোর জগতে নেই আবার অনেকেই আছে যে এরকম যেমন গ্রামের দিকটা এরকম খেলাধুলা করতে অনেকেই ভালোবাসে তো গ্রামের দিকে এরকম খেলাধুলা তারা করেও থাকে তো খেলাধুলা প্রচারের জন্য ভারতে সব থেকে বাজে যেটা জিনিস হলো যে তারা মোবাইলটা একদম ছোটোবেলা থেকে সবাইকে দিয়ে দিচ্ছে এখন মোবাইল ছাড়া সবাই অন্ধ সেরকম তাদের প্রচারের জন্য খেলাধুলার যে টুর্নামেন্টগুলি হয় সেগুলো আরও যাতে বাড়িয়ে দেয় ধরুন যেমন একটা সময় মানে একই সবাই খেলে যাচ্ছে যেমন এখন ইন্ডিয়ার টিমে অনেক খেলোয়াড় আছে তো সেরকম খেলোয়াড় তারাই যে সারা জীবন খেলে যাবে এমন তো নয় কিছু কিছু খেলোয়াড় চেঞ্জ করা দরকার বা আবার ধরুন আমাদের এখানে মানে প্রতিটি জেলা বা প্রতিটি রাজ্য থেকে যারা খেলছে সেই সব খেলোয়াড়দেরকে নিয়েও একটু যদি খেলা তারা করত তাহলেও কিন্তু ভালো হতো তা আমার স্বপ্ন ছিল যে আমার একজন কাছের মানুষ সে খেলাকে খুব ভালোবাসে তার যদি একটা এরকম জীবন হতো যে তাকে আমি টিভির পর্দায় দেখতাম তাহলে সত্যিই খুব ভালো হতো